আমি লাইভ মডেল বা স্টিল মডেল এঁকেছি তার কিছু অভিজ্ঞতা হল এই চিত্র অঙ্কন থেকে আমি খুব ভালো আঁকতে শিখেছি এই ধরণের আঁকার ক্ষেত্রে কোনো একটি বস্তু অথবা জীবকে আমাদের চোখের সামনে স্থির ভাবে রাখা হয় সেটা দেখে দেখে হুবহু ওই মডেলের ছবিটিকে আমাদেরকে খাতায় চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে হয় এই ধরণের লাইভ মডেল চিত্র অঙ্কন থেকে আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আঁকতে শিখেছি এই চিত্র অঙ্কনের কিছু অসুবিধার অভিজ্ঞতা আমার হয়েছে যেমন লাইভ মডেলটি আঁকার জন্য আমাকে একটি ঘরে আরও কুড়ি জন শিল্পীর সাথে বসানো হয়েছিলো সেক্ষেত্রে আমার ছবিটি আঁকতে খুব অসুবিধা হয়েছিলো